হ্যাঁ এটা কি মুকেশ ক্যাবওয়ালা বলছেন আচ্ছা আমি এখান থেকে কোল যেই লোকেশানটা দিয়েছি আর কি সেই লোকেশানে এসে আমাকে তো পিক করতে হবে তো আপনি একটু তাড়াতাড়ি আসুন দিয়ে আমাকে এখানে পিক করে নিন আচ্ছা এই রাস্তা দিয়ে যেতে আমার কতক্ষণ লাগবে ঠিক আমার জানা নেই তো আপনি একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় আর কি তো আমার একটু কাজ রয়েছে আপনি একটু তাড়াতাড়ি যান তো আপনি হঠাৎ করে এই গলিতে কেন নামালেন আমাকে তো আপনি যেহেতু জানছেন যে আপনার গাড়িটা এখান দিয়ে যাবে না তো আপনি আমাকে এখানে কেন নামালেন কারণ আপনার তো জন্য আমার তো ফালতু ফালতু টাইম তো নষ্ট হয়ে গেল এবং আপনি আমাকে ভুলও জায়গায় এ করে দিয়েছেন আমি এই ক্যাব ক্যাব বুকের কোনো টাকা দিতে পারবো না কারণ আপনার ভুল আপনি সেটা নিজেই ইয়ে করতে পারতেন তা আপনি যখন দেখছেন এখান থেকে গাড়ি যাবে না তো আমাকে এরকম মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না তাই আমি সরি পারলাম না আপনার এই টাকাটা দিতে আমাকে ক্ষমা করবেন আমি এই ক্যাব বুকিংটা ক্যানসেল করতে চাই